হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলুন কি মাছ নেবেন সেসব বলুন কি করে কোনটা না হলে দাম বলব আমার কাছে কাতলা আছে রুই আছে ভেটকি আছে ইলিশ আছে চিংড়ি আছে পাবদা আছে কাতলা মাছ তিনশো টাকা কিলো চিংড়ি মাছ পাঁচশো টাকা কিলো যাচ্ছে বড়ো চিংড়ি মাছটা সে আপনি আসুন না দেখে শুনে করে দেব আরো রুই তিনশো টাকা কিলো হ্যাঁ সে বেশী হলে দাম সে তো একটু কমে হবেই সে আপনারটা দেখে করে দেব দেড়শো টাকা করে দেব ভেটকিটার দামটা এখন একটু বেশী আছে বাজারে চাহিদা প্রচুর কিন্তু আমদানি কম আছে তার জন্য ভেটকিটা তো এখন বারোশো টাকা কেজি যাচ্ছে তিনশো টাকা কিলো কি করে হবে ভেটকি তিনশো টাকায় হয় কি করে হবে বলুন না তিনশো টাকা কিলো তাহলে আমার তো কিছুই থাকবে না আমাদের তো কেনাই হাজার টাকা পড়ে যাচ্ছে আপনাকে আমি তিনশো টাকায় কি করে দেব বলুন না এইভাবে কি মাছের দাম হয় বলুন বারোশো টাকা কিলো যাচ্ছে সেখানে আপনাকে আমি হাজার টাকায় কেনা দামে আপনাকে আমি কেনা দামেই দেব পাঁচশো টাকায় কি পাওয়া যায় ভেটকি মাছ পাঁচশো টাকায় হয় না আপনি আর অন্য জায়গায় খোঁজ নিয়েও দেখতে পারেন পাঁচশো টাকায় হয় না তবু তো ওইটা আপনাকে আমি বললাম যে দেড়শো টাকা কেজি করে দেব চিংড়িটা পাঁচশো চলছে তিনশো করে দেব হ্যাঁ সে তো নিশ্চই আমাকে তো আমার আমাকে তো আমার লাভটা তো দেখতে হবে মাথাটা তো বাঁচাতে হবে আপনার কাছে আমি বেশী লাভ করছি না কেনা দামটা তো দিতে হবে লস করে তো আপনাকে আমি দিতে পারব না ছশো নয় পারব না সাতশো টাকা করে হোক আর আপনি তা কবে আপনাদের বিয়েবাড়িটা ও আচ্ছা আচ্ছা পনেরো তারিখে বিয়েবাড়ি

হ্যাঁ টাটকাই দেব আমি পচা মাছ কাউকে দিই না তাহলে তো আপনি অন্য জায়গায় যেতেন আমার কাছে আসতেন কেন বলুন তা আমি টাটকা দিই বলেই তো টাটকা দিই বলেই তো আপনি এসছেন আমার কাছে সে তো নিশ্চই ভালো দিলে আপনি আবার আবার অন্য কাস্টমার এনে দেবেন বা আপনারও আরো অনুষ্ঠান বাড়ি যখন হবে তখন আপনি আমার কাছ থেকে নেবেন বা প্রত্যেক দিন

সে ঠিক আছে আমি বলছি অন্য তো আপনি কাস্টমার জোগাড় করে দেবেন এখন প্রত্যেক দিন দৈনন্দিনও তো মাছ আপনার লাগে বাড়িতে সেইটা বলছি আমি আপনি অন্য জায়গায় মাছ কেনেন সেটা এখন আপনি আমার কাছে কিনবেন আমি কমে দিলে বা টাটকা দিলে

হ্যাঁ হ্যাঁ কই মাছ আছে তো কই মাছ আজকে বেশী হবে না অল্পই ছিল বিক্রি হয়ে গেছে আর দু কিলোর মতো পড়ে আছে হ্যাঁ সবই আছে তিনশো টাকা কিলো বললাম পাঁচশো ছিল আপনাকে তিনশোই বলেছি আবার দেড়শো কি করে হবে বলুন না আপনি তো তিনশোই রাজি হয়ে গেলেন তিনশো টাকায় চিংড়ি মাছ আর দেড়শো টাকায় রুই মাছ দেব বললাম ও আচ্ছা আচ্ছা ও হ্যাঁ শিঙ্গি মাছ তো হ্যাঁ ঠিক আছে দেড়শো টাকায় হয়ে যাবে তাহলে আমার শোনার ভুল হয়েছিল আচ্ছা ঠিক আছে আপনি রাখুন হ্যাঁ রাখ রাখুন ভালো থাকবেন